ট্রেন সম্বন্ধে আমি সাধারণত দু ধরনের ট্রেন দেখেছি একটা হচ্ছে বারো বগির ট্রেন আর একটা হচ্ছে ন বগির ট্রেন আচ্ছা লোকাল ট্রেনেও উঠেছি আর ঘুরতে যাওয়ার সময় এক্সপ্রেস ট্রেনেও উঠেছি এখন সাধারণত নতুন ট্রেন এসেছে আমাদের সব ভারতবর্ষে হচ্ছে সেই ট্রেনটা হচ্ছে বন্দে ভারত ট্রেন সেই ট্রেনের সিটগুলো হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি আবার ঘুরেও যায় আবার হচ্ছে আর আবার আর এক ধরনের যখন আমরা দূরে কোনো জায়গায় ঘুরতে গিয়েছি তখন সেই ও ট্রেন তিন তিন ধরনের কামরা থাকে এসি নন এসি আবার ফার্স্ট ক্লাস এসি আবার সেকেন্ড ক্লাস এসি আবার থার্ড ক্লাস এসি তবে ট্রেনের সিটগুলো হচ্ছে ভালো লোয়ার বার্থ আপার বার্থ মিডল বার্থ থাকে আগে তো ট্রেনে ইঞ্জিন ছিল বাষ্পচালিত ইন কয়লায় ট্রেন চলত এখন তো ইলেকট্রিক ইঞ্জিন হয়েছে ট্রেনের শব্দের ট্রেনের যে শব্দটা ঝিকঝিক শব্দ সেটা খুবই ভালো লাগে ঘুরতে গেলে আর হচ্ছে টা ট্রেন তো একটা ট্র্যাক থেকে আর একটা ট্র্যাকে যাওয়ার কথা কী বলব আর ট্রেন তো ও যারা চালায় তারাই তো বুঝবে ট্রেনের চালকরা আর ট্রেনে আমি অনেকবারই ভ্রমণ করেছি ট্রেনের ভ্রমণ খুবই মানে ভালো মানে খুব ভালো লাগে ট্রেনে ভ্রমণ করতে ব্যস